হ্যালো হ্যাঁ স্যার হ্যালো হ্যাঁ স্যার বলছিলাম যে আমি তো আজকে নতুন ক্লাসে এসেছি তো আমি তো বলতে গেলে মিউসিক সম্পর্কে তেমন কিছু আমার ধারণা নেই তো আপনি যদি আমাকে একটু ভালোভাবে শিখিয়ে দেন আমার বেশ আগ্রহ আছে এই বিষয়ে আমার দিদি ভালো গান টান করে দিদিকে আমি বলি মাঝে মাঝে শেখাতে কিন্তু দিদির তো সমায় হয় না বোলে দিদি আমাকে নিয়ে বসতে পারে না তো দিদি আমাকে আপনার ঠিকানা দিলেন তো আমি আপনার কাছে এসেছি আপনি একটু দেখুন হ্যাঁ হ্যাঁ গান সব রকম শোনা হয় বলতে গেলে আধ এখন আধুনিক সমায় এখন আধুনিক গানগুলো শোনা হয় কিন্তু পুরোনো গানগুলোও বেশ ভালো লাগে

আচ্ছা হুম

আমি স্যার আমি স্যার ফোনেই বাড়িতে মাঝের মধ্যে টি ভিতে বা ফোনে রেকর্ডিং শুনি ইউটিউবে শুনি শুনতে শুনতে বেশ ভালো লাগে মাঝে মাঝে প্র্যাক্টিস করি একটু সুর তাহলে প্রবলেম হয় সেই হিসাবে আপনার কাছে আসা আপনি যদি একটু ভুল শুধরে দেন আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আচ্ছা আচ্ছা হ্যাঁ স্যার দিদি কিন্তু বলেছে আপনি ভালো গান করেন আপনি যদি দু লাইন গান করে শোনান আমাকে ঠিক আছে ঠিক আছে তাহলে দ্বিতীয় দিন যখন আসবো তখন আপনি শোনাবেন হ্যাঁ ঠিক আছে স্যার রাখছি